আমি যেমন বিভিন্ন প্রাণী সুস্থ প্রাণীর লক্ষণ করতে পারি তার মধ্যে হচ্ছে একটি গরু গরুর যেমন বিভিন্ন ভাগ আছে যেমন দেশি গরু বিদেশী গরু যাকে আমরা জার্সি গরু বলি সেটা দুটো প্রাণীর মিশ্রণে হয় দেশী গোরু সাইজে ছোট সাদা কালো মিশ্র রঙের হয় শিং ছোট হয় শরীর বেশি মোটা হয় না মাঝারি খড় ভুষি অনেক কিছুই খায় দুধ কম দেয় সুস্থ প্রাণীর মধ্যে গরু যেমন খাবার খায় তেমনি সামাজিক কাজকর্ম সুস্থ থাকলে সুস্থভাবে আমরা চিনতে পারি তেমনি যদি গরুটা ঝিমিয়ে যাচ্ছে খাবার দুদিন ধরে খাচ্ছে না কিছু তখন আমি ভেটেরিনারি সার্জেন যে আছে পশু চিকিৎসক ওনার সংস্পর্শে সংস্পর্শে ওনার আসি ওনাকে বলি গরুটির এই এই সমস্যা হয়েছে তখন উনি এসে ওনার মতো চিকিৎসা করেন